এখন লেটেস্ট মোবাইল আপনার আছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা আপনার ভিভো এক্স দুশো আপনি কোন কোম্পানির মধ্যে নেবেন বলেন সব কোম্পানি আছে এস টোয়েন্টি ফাইভের মধ্যে মূলত আপনি আট জিবি র্যাম ষোলো জিবি র্যাম হ্যাঁ দুশো ছাপ্পান্ন একশো চৌষট্টি এসব পেয়ে যাবেন হুম আর ক্যামেরাও ভালো পিছনে জুম কোয়ালিটিও ভালো বুঝলেন আর ব্যাটারি ব্যাক হ্যাঁ বলেন হ্যাঁ আমাদের দোকানের তরফ থেকে রয়েছে একটা স্মার্ট ওয়াচ হ্যাঁ সাথে রয়েছে স্মার্ট ওয়াচের সঙ্গে তো চার্জার থাকবেই আবার তার সাথে আমরা রেখেছি একটা হেডফোন হ্যাঁ তার সাথে আমরা আমাদের শপের তরফ থেকে থাকছে একটা মিক্সচার মেশিন গ্রাইন্ডার মেশিন

অফার টফার দিয়ে আপনার এস টোয়েন্টি ওয়ান ল্যাখ থার্টি থাউজেন্ড

আপনি আসেন ভিজিট করেন